আপনার যে আমি যে সংগ্রহে করেছি অলরেডি পুরনো দিনের যে স্ট্যাম্প এবং পয়সাগুলো যার অ্যানটিক মূল্য আজকে অনেক এবং বিভিন্ন সংস্থা থেকে আমার এই স্ট্যাম্প এবং যে পুরোনো দিনের পয়সা সেগুলো মানে ক্রয় করার জন্যে বেশ কিছু সংস্থা আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের সঙ্গে আমি কিছু কথাবার্তা বলে এই মুহুর্তে যেটুকু ডিসাইড করেছি তাতে করে বর্তমানে যে সংগ্রহের যে পয়সা এবং স্ট্যাম্প কটা রয়েছে তার মূল্য লক্ষাধিক টাকা